রেডিমেড বাজারের রেডিমেড জামা কাপড়ের গুণগত মান তার সেলাইয়ের কোয়ালিটি গুণগত ছিটের মান খুব একটা ভালো হয় না হাতে বোনার পোশাকের কাপড়ে যে গুণগত মান তার সেলাইয়ের দিক থেকে যে মানটা খুবই ভালো আর হাতে বোনা পোশাকটা খুব একটা কমফোর্টেবল আর রেডিমেড পোশাক খুব একটা শরীরে পরলে কমফর্টেবল বলে মনে হয় না